আমার এই এলাকায় কিছু দিন আগে একটা মিষ্টির দোকানে একটা মহিলা বিডিও অফিস থেকে মহিলা এসেছিল এবং মিষ্টির দোকানে এগুলো চেক করেছিল মিষ্টির দোকানে অনেক প্রচুর পরিমাণে পচা মিষ্টি রেখে সেগুলোকে মানুষকে খাওয়ানো হচ্ছিল এবং তাতে অনেক অসুস্থকর হয়ে পড়ছিল এতে মানুষের অনেক রোগজ্বালা হয় ওই যে সে মেয়েটা এসে মহিলা এসে আমার দোকানে দোকানে দোকানেগুলো খুব ভাঙচুর করে সব কিছু খাবার টাবার বের করে পচা খাবার বের করেছে এবং রেস্টুরেন্টে রেস্টুরেন্টের খাবারগুলোকেও দোকানগুলোতেও অনেক পচা তেল পচা মাংস এবং পচা পচা সবজি এই সব খাবার খাওয়াতো সেগুলোকেও চেক করে তা জিনিস সব কিছু দোকান থেকে ফেলা করেছে এবং বলেছেন যে এই সব পচা খাবার খাওয়ানো চলবে না এবং তাদের জরিমানা জরিমানা করবে এই রকম নতুন ঘটনা দেখে আমার খুব মনে হয়েছিল যে খুব ভালো লেগেছিল এবং সংবাদকেও এই জন্য আমি খুব মানে আনন্দিত হই যে আমি ওইটাকে খুব ভালোও লাগে যে এই সব খবরগুলো মানুষ চার দিক ছড়িয়ে পড়ুক এবং সত্য সব কিছু জানতে পারুক